আমার কাছে থাকা প্রথম পণ্যটির ইতিবাচক কথা বলতে গেলে এটি হলো অ্যাঁ ড্রিল মেশিন এই ড্রিল মেশিনের সাহায্যে আমরা খুব সহজেই বাড়িতে কোথাও সহজেই ড্রিল করতে পারি এবং কোনো পেরেক বা কোনো জিনিস এখানে ঢুকিয়ে এবং যত্ন করে সেখানে রাখতে পারি